আমি পুরুলিয়া নাপিতপাড়া থেকে অযোধ্যা যাওয়ার জন্য যে ওলাটি বুক করেছিলাম সেই স্থানটি পরিবর্তন করে আমি এখন পুরুলিয়া স্টেশন থেকে রঘুনাথপুর যেতে চাই